হ্যালো এই বাজার দিয়ে এসছি একটু চারটে বাজবে মোটামুটি হঠাৎ করে মেচা সন্দেশ কিসের জন্য কই আগে বলোনি তো পুরুলিয়া মোহন স্যুইটস তো কতগুলো নিয়ে যেতে হবে ওকে ঠিক আছে তো এটা কিসের জন্য কে আসছে কিছুই জানলামই না হ্যাঁ টাকা আছে ঠিক আছে আমি টাকা নিয়ে যাবো না না না না আমরা ফোনপে গুগলপে করে দিই তখন ও ঠিক আছে ঠিক আছে আমি তাহলে তাড়াতাড়ি নিয়ে ফিরবো

এই টোটো করে চলে এসছি হ্যাঁ ঠিক আছে আমি একটু কাজ আছে কাজটা করে নিয়ে জলদি করে মেচা সন্দেশ নিয়ে বাড়ি চলে যাচ্ছি ওই সাইবার ক্যাফেতে ফর্ম ফিলাপটা আছে ফর্ম ফিলাপটা করি দুই চার জনের পরেই ফর্ম ফিলাপটা হয়ে যাবে ওই এমটিএসের একটা ফর্ম বার হয়েছে ওইটা ফিলাপ করি তারপরে যাচ্ছি হ্যাঁ চাকরির পরীক্ষা এইচএস পাশ আগে ফরমটা ফিলাপ করি তারপর পড়বো তখন ঠিক আছে তাতাড়ি আমি কাজটা করি তারপরে মেচা সন্দেশ নিয়ে বাড়ি ফিরছি ঠিক আছে